আমার সংস্কৃতিতে লিঙ্গ বৈষম্যের সমস্যা রয়েছে এটি একটি চিরন্তন সমস্যা হওয়ায় খুব শীঘ্র এটি মুছে যাবে না তবে যুগ বদলানোর সাথে সাথে সমাজ যতো আধুনিকতাকে গ্রহণ করবে ততো এই লিঙ্গের বৈষম্য দূর হবে বলে আমার মনে হয় এবং অদূর ভবিষ্যতে লিঙ্গের সমস্যা দূর হয়ে যাবে এবং সমাজ তৃতীয় লিঙ্গের বিষয়টিকেও খুব সহজেই মেনে নেবে ফলে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে